আমি আমার কলেজ থেকে সিকিম গ্যাংটক ঘুরতে যাওয়ার সময় খাবার নিয়েছিলাম বলতে কুরকুরে কারণ যেহেতু সিকিম গ্যাংটক উঁচুতে অবস্থিত তাই খাবার দাবার এখানে কম পাওয়া যায় যে কুরকুরে নিয়েছিলাম চিঁড়ে ভাজা পেস্তা ভাজা আর নিয়েছিলাম কিছু বর্ধমানের দিক থেকে ওই কিছু আলুর ছোলা কাবলি আর কলেজ থেকে একটা টিফিন দিয়েছিল টিফিন নিয়ে গিয়েছিলাম আর বেশিরভাগ খাবারটা শুকনো খাবার ছিল আর গ্যাংটকে পৌঁছে ওইখানে তো যেহেতু জিনিসের খুব দাম সেই জন্য ওখানে বেশি জিনিস খাওয়া যায় না তাই ওখানে শুধু সামান্য ভাত খেয়েছিলাম আর ট্রেকিং করার জন্য ওইখানে ট্রেকিং করার জন্য যে যে ট্রেক করার জন্য উপরে ওঠার জন্য তো আমরা তো দিন ট্রেকিং করি না সেই জন্য কী ব্যাপার হয়েছে ওখানে গাইড ছিলেন একজন যে গাইডার্স আমাদেকে বলেছিল আপনি এভাবে দড়ি ফেলুন এইভাবে উঠে যান কারণ ট্রেকিং করতে হলে নিয়ম একটা নিয়ম মাফিক একটা অ্যাঙ্গেলে উঠতে হয় সেই ব্যাপারটা আমাদেরকে উনি বুঝিয়ে দিয়েছিল খুব কষ্টের সব উঠতে পারিনি তাও কিছুটা কষ্টে কিছুটা উঠেছিলাম আবার পরবর্তীকালে ওই ট্রেকিং করেই নেমে চলে এসেছিলাম